সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সংস্কৃতের হাতের ধরেই বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এবং বিভিন্ন ভাষা আমরা যে শিখছি সেগুলো সংস্কৃত ভাষা থেকেই এ হয়েছে প্রথমে সংস্কৃত ভাষা চালু হয়েছিলো ঋষির আমল থেকে তারপর সেখান থেকে আস্তে আস্তে আমরা সেটাকে বাংলা ভাষাতে রূপান্তরিত করেছি